আমাদের এখানে মাছধরাটা পেশা হিসাবে না হলেও অনেক জায়গায় বা অনেক জেলাতে যেখানে নদী বা সমুদ্র আছে সেখানের মানুষরাই কিন্তু মাছধরাটাকেই পেশা হিসাবে ধরে তারা মৎস্য জীবিকা করেই সংসার চালায় তো তাদের জন্য সরকার কিছু করেছে কি না জানি না তবে তাদের জন্য কিছু করা দরকার এটা আমি মনে করি কারণ তাদেরও একটা জীবন আছে তারা সেই জীবনটাকে সচ্ছলভাবে চালানোর জন্য তাদের পাশে দাঁড়ানো দরকার তবে অনেক বছর আগে যখন জেলেরা মাছ ধরতে যেত তাদের জন্য কিন্তু সেরকম কোনও ব্যবস্থা করা হয়নি তারা যেত তারা শুধু তাদের জীবিকাটা তাদের সংসার চালানোর জন্য যেটুকু দরকার সেটুকু তারা করতো করে বাজার বিক্রি করতো বা সেই অর্থ নিয়েই তারা তাদের দিনযাপন করতো কিন্তু এখন অনেকটা পরিবর্তন আশা করি হয়েছে কারণ এখন জেলে অনেকটাই কমেছে এখন তো বেশিরভাগটাই সবাই চাষ করে চাষ করে সেই মাছ বিক্রি করে কিন্তু আগে এরকমটা থাকেনি আগে মাছ থাকত মানুষ যেয়ে ধরে নিয়ে আসত কিন্তু এখন চাষ করে মাছ উৎপাদন করে তারপর বাজারে মাছ দেয় তো সেই জায়গায় মনে হয় না জেলেদের জন্য সেইরকম কিছু ব্যবস্থা করেছে বলে তবে যদি এরকম কোনও জেলে থাকে যারা সত্যি মানে যেই জেলা যেই জায়গাটা খুবই করুণ মানে তাদের সত্যি এটার উপরেই নির্ভর করে চলে তাদের পাশে কিন্তু সরকারের দাঁড়ানো উচিত